আমার পছন্দের জায়গা বলতে দীঘা আছে পুরী আছে টাটা আছে আছে নবদ্বীপ মায়াপুর মুর্শিদাবাদ দার্জিলিং গ্যাংটক সিকিম ভুটান এবং এই জায়গাগুলো খুবই পছন্দ যেমন দীঘার সমুদ্রে ঢেউ হ্যাঁ সমুদ্র সৈকত আর দীঘায় পাওয়া যায় বিভিন্ন রকমের সামুদ্রিক মাছ এই জন্য দীঘাকে খুবই ভালো লাগে এবং দীঘার আবহাওয়াটাও খুব সুন্দর হ্যাঁ সূর্য উদয় দেখতে খুব ভালো লাগে আর শঙ্করপুরে মাছ তো বিখ্যাত সেই সমুদ্রের জলের সাইডে চেয়ার টেবিলে বসে থেকে সেই মাছ ভাজা খাওয়া এ আলাদা আভিজাত্য আর নবদ্বীপ মায়াপুরে তো এই কৃষ্ণ রাধার মন্দির আছে এ ওখানেও খুব ভালো আর ইস্কনের মন্দির তো ইস্কনের মন্দির দেখার মতো আর মুর্শিদাবাদের এর খুব সুন্দর আর মুর্শিদাবাদ থেকে একটু পেরিয়ে ফারাক্কা ব্রিজ আছে ফারাক্কা ব্রিজটাও খুব সুন্দর আর দার্জিলিং গ্যাংটক তো বলতেই হয় কারণ দার্জিলিং গ্যাংটক হচ্ছে শীতকালে গেলে খুবই ভালো লাগে কারণ শীতের আবহাওয়া সেই বরফ আর সিকিমও খুব ঠান্ডার দেশ এই জন্য আমার এই জায়গাগুলি খুবই পছন্দের